ভারতের চাকরির বাজার খুব একটা সেরকম ভালো নয় এবং সরকারি চাকরি পাওয়া তো অবশ্যই দুষ্কর এবং বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে যেমন আমাদের বিভিন্ন আগে যেরকম দু একটা পরীক্ষার মধ্যে বসলেই চাকরি সেরকম পাওয়া যেত এখন সেভাবে পাওয়া যাচ্ছে না তার জন্য অবশ্যই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন রেলওয়ে চাকরি ও বিভিন্ন সরকারি চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা অবশ্যই হচ্ছে